আজ ভারত যে চ্যালেঞ্জের মুখোমুখি তার মধ্যে অন্যতম হল বেকারত্ব জলবায়ু পরিবর্তন সংখ্যা বৃদ্ধি মুদ্রাস্ফীতি বাইরে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্কের অবনতি বিশ্বের অন্যান্য দেশের মধ্যে যুদ্ধ ইত্যাদি বেকারত্ব দূর করার জন্য সরকার বিভিন্ন সরকারি সংস্থাকে ভারতে ব্যবসার জন্য আমন্ত্রণ জানাচ্ছে জলবায়ু পরিবর্তন দূর করার জন্য সরকার গাছ লাগানোকে উৎসাহ দিচ্ছে এবং সবুজ শক্তির বৃদ্ধির জন্য চেষ্টা করছে জনসংখ্যা বৃদ্ধি আটকানোর জন্য সরকার নানাভাবে প্রচার করছে মুদ্রাস্ফীতি দূর করার জন্য বিভিন্ন জিনিস এবং আমদানি ও রফতানি নিয়ন্ত্রণ করছে আর বিভিন্ন দেশের সাথে বিদেশের দফতর আলোচনা করে সম্পর্ক ভালো করার চেষ্টা করছে